আমি কতক্ষণ ধ্যান করতে পারি প্রথম প্রথম যখন ধ্যান করার অভ্যাস করি তখন তিরিশ চল্লিশ সেকেন্ডের বেশি আমি ধ্যান করতে পারতাম না আমার মস্তিষ্ককে আমি স্থির রাখতে পারতাম না ধীরে ধীরে সময়ের সাথে সাথে এগোতে গিয়ে প্রতিদিন একটু একটু করে দু মিনিট এক মিনিট করতে করতে এখন আধা ঘন্টা এক ঘণ্টা ধ্যান করা যায় আর যে সমস্ত প্রাথমিক চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় তার কয়েকটি কারণ হলো প্রথমে ধ্যান করতে গেলে তাদের মস্তিষ্ক স্থির থাকে না আর তাদেরকে মস্তিষ্ক স্থির রাখতে গেলে তাদেরকে শান্ত থাকতে হবে অনেক রকম শব্দ শুনতে পাবে যখন মস্তিষ্ক স্থির রাখার চেষ্টা করবে অনেকভাবেই বিবৃত হবে সেগুলিকে স্থির করতে হবে ধীরে ধীরে অনেক রকম শব্দ শোনা যাবে সব রকম শব্দকে প্রথমে শোনার অভ্যাস করতে হবে নাহলে মস্তিষ্ককে ইস্থির রাখা যাবে না আর মস্তিষ্ককে স্থির রাখতে হলে যখন ধ্যান করার সময় বিভিন্ন রকম আওয়াজ বিভিন্ন রকম শব্দ শোনা যায় প্রথমে এই শব্দগুলিকে শুনতে হবে ধীরে ধীরে শব্দের প্রতি নিজেকে আকৃষ্ট করতে হবে এই শব্দগুলিকে একসাথে শুনতে শুনতে সব কটা শব্দগুলিকে আলাদা আলাদাভাবে শোনার চেষ্টা করতে হবে কত রকম আওয়াজ হচ্ছে নিজেকে মনে মনে বুঝতে হবে তারপরে ধীরে ধীরে সেই আওয়াজগুলিকে একটা একটা করে শোনার অভ্যাস করতে হবে তারপর ধীরে ধীরে নিজের মস্তিষ্ক নিজের কন্ট্রোলে চলে আসবে আর তখন ধ্যান করতে কোনো অসুবিধা হবে না আর যদি এই মস্তিষ্ককে স্থির রাখা না যায় তাহলে তো ধ্যান করা যাবে না আর এই ধ্যান করতে হলে এই আওয়াজগুলির প্রতি আপনাকে প্রথমে আকৃষ্ট হতেই হবে নানা ধরনের পাখির ডাক মানুষের ডাক কোলাহল বিভিন্ন রকম চিন্তাভাবনা আসবে মাথায় সব কিছুকে দূরে ফেলে রেখে মস্তিষ্ককে স্থির রাখতে হবে নাহলে কোনো দিনই ধ্যান করা সম্ভব হবে না আর ধ্যান করতে হলে একটি নিরিবিলির জায়গা খুবই দরকার সর্বপ্রথম হলো নিরিবিলি জায়গা আর এই নিরিবিলি জায়গাটা পাওয়া খুবই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় না এই নিরিবিলি জায়গাটা খোঁজা খুবই দরকার আর এই নিরিবিলি জায়গাটা সব সমময় পাওয়া যায় না আর নিরিবিলি জায়গা না হলে মস্তিষ্ককে স্থির রাখা যায় না আর মস্তিষ্ক স্থির রাখাটা খুবই দরকার ধ্যান করার জন্যে নাহলে মস্তিষ্ক খুবই সম্মিলিত হয়ে পড়ে সম্মিলিত হওয়ার কারণে ধ্যান করা অসম্ভব হয়ে যায় আর এই শব্দগুলির প্রতি আকৃষ্ট না হওয়ার ফলে মানুষের মস্তিষ্কে নানা ধরনের চিন্তাভাবনা আসে এই চিন্তা ভাবনাগুলিকে দূরে রাখতে হবে চিন্তা ভাবনাগুলিকে দূরে রাখতে গেলে নিজের মস্তিষ্ককে নিজের শরীরের কন্ট্রোলে নিয়ে আসতে হবে মন মনকে শক্ত করতে হবে প্রথমে কারণ মন শক্ত না হলে মস্তিষ্ককে স্থির রাখা যাবে না আর মস্তিষ্ককে স্থির না রাখতে পারলে হবে না সবাই প্রথমে এই এই সমস্যার মুখোমুখি হয় ধ্যান করতে গেলে আর এই সমস্যার মুখোমুখি হলে তারা ধ্যান করতে পারে না প্রথম প্রথম তো একদম কুড়ি তিরিশ সেকেন্ডের বেশি হতোই না ধীরে ধীরে সময়ের সাথে সাথে এগোতে এগোতে এখন আধা ঘণ্টা এক ঘণ্টা ধ্যান করা যায় আরও সময় যত এগোতে থাকবে তত বেশি আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো নিজের মস্তিষ্ককে নিজের আয়ত্বে নিয়ে আসতে পারবো ধীরে ধীরে তত বেশি ক্ষণ আমরা ধ্যান করতে পারবো আর এই নিজের মস্তিষ্ককে কন্ট্রোল না করতে পারলে ধ্যান করা অসম্ভব